পুরুলিয়াতে ভ্রমণ করার জন্য অনেক ব্যবস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অযোধ্যা যেখানে মাঝেমধ্যেই মাঝেমধ্যে নয় প্রায় টাইমেই দেখা যায় যে সেখানে পর্যটকদের আনাগোনা থেকেই থাকে কারণ সেখানে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে পরিবেশ খুব ভালো পাহাড় পাহাড় ড্যাম সব কিছুরই ব্যবস্থা রয়েছে রাত্রে থাকার জন্য আবাসালয় সবই রয়েছে সেই এই অযোধ্যার মতন পুরুলিয়াতে আবার অনেক জায়গাতে ভ্রমণের জায়গা রয়েছে যেমন পাঞ্চেত পাঞ্চেত ড্যাম জয়চণ্ডী পাহাড় মুকুটমণিপুর ড্যাম মুকুটমণিপুরেও মোটামুটি অনেকটা উন্নতর মধ্যে পড়ে কিন্তু তার থেকে পুরুলিয়াতে আরও অনেক জায়গা রয়েছে যেমন পানজংডি যেটা বর্তমানে অনেকটাই জনপ্রিয় হতে চলেছে যেখানে সেখানে সেরকম কিছু একটা রাত রাত্রে রাত্রে থাকার জন্য আবাসালয় নেই কিন্তু ধীরে ধীরে আশা করছি হয়ে যাবে আবার এখানে ওইখানে এখন মোটামোটি জনপ্রিয় হওয়ার মতো সরকার ব্যবস্থা করেছেন এখানে মোটামুটি হোটেল সব কিছুরই ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে সেরকম পুরুলিয়াতে আবার অনেক জায়গা রয়েছে যেগুলো মোটামুটি উন্নত এবং ভ্রমণের উপযুক্ত